আমার পড়াশুনোর সাথে সাথে একটি ইচ্ছা রয়েছে সেটি হলো পড়াশুনার মাধ্যমে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করা এবং পড়াশোনার যে উপকারিতা তা বাচ্চাদের কাছে তুলে ধরা আমার এই পড়াশুনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাকে উদ্বুদ্ধ করে তোলে বা মোটিভেট করে তোলে আপ এপিজে আব্দুল কালামের কিছু বাণী ও স্বামী বিবেকানন্দের কিছু বাণী এছাড়াও আরও কিছু মনীষীদের বাণী এবং তাদের লেখা বই এছাড়াও কিছু শিক্ষক রয়েছেন তারা ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে বোঝায় পড়াশোনার উপকারিতা বা পড়াশোনার জন্য কি কি কাজ কাজ করা যেতে পারে এবং পড়াশোনার করে তাদের কি লাভ হবে এটুকুই পড়াশোনার যে উপকারিতা তা আমাদের ইস্কুলের কিছু শিক্ষক এবং আমাদের বয়স্ক দাদু ঠাকমারা তা বলতেন পড়াশোনার উপকারিতা